হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি রিসেপশন থেকে বলছি হ্যাঁ হ্যাঁ বলছি বলছেন আপনি বলুন হুম হুম হুম ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে আপনি নিয়ে আসুন হ্যাঁ আর আপনি সকাল সকালের দিকে তো আউটডোর ছিলো আর আ বিকলের দিকে ডাক্তার আবার আসবেন রাউন্ডে তো আসে নি ডাক্তার হ্যাঁ সেই সময় ঠিক আছে আপনি আসুন না ব্যবস্থা হয়ে যাবে হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আপনি চলে আসুন নিয়ে তবে সঙ্গে আধার কার্ডটা নিয়ে আসবেন আপনার তাছাড়া স্বাস্থ্য সাথী কার্ড কি আপনার আছে হ্যাঁ সেই ব্যবস্থাও হয়ে যাবে এখানে আপনি সঙ্গে নিয়ে আসুন যদি থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই নার্সিং হোমের তো এই ব্যবস্থা ঠিক আছে আপনি সঙ্গে নিয়ে আসুন আপনার আধার কার্ডটার সঙ্গে নেবেন হুম নিয়ে আসুন আপনার বাচ্চাকে নিয়ে আসুন সব হয়ে যাবে সেটা সেটা আপনার আপনার বেড এখন কোথায় বেডটা পাই ঠিক বেড তো খালি আছে খালি আছেই হ্যাঁ দেখা যাক হুম আপনি আসুন হয়ে যাবে একটা ঠিক আছে ঠিক আছে আপনি নিয়ে আসুন নিয়ে আসুন হুম হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে আসুন আপনি আমাদের তো শিফটিং ডিউটি কিন্তু যদি আপনি টাইমে আটটার আগে আসেন তাহলে তো আপনার আমাকে পেয়েই যাবেন হুম যে থাকবে আমি তাকে বলে দিয়ে যাব ঠিক আছে আমি থাকবো ঠিক আছে